আমি তিন দিন আগে পয়লা বৈশাখ উপলক্ষ্যে আমি আমার নাতনিকে একটি লাল রঙের কুর্তি উপহার দিয়েছিলাম এবং সেই জামাটি লাল রঙের বলে আমার নাতনিকে ওটা পরে দেখতে খুবই মিষ্টি লাগছে এবং জামার কাপড়টিও খুব ভালো আর আমার নাতনির গায়ের রঙ ফর্সা হওয়ায় লাল রঙের জামাটি তার গায়ে খুব ফুটে উঠেছে